ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন রকম শিল্প চলে এবং ব্যবসাও চলে যেমন হস্ত শিল্প তারপরে মানুষ বিভিন্ন রকম ঘুরতে আসে সেখানে তাদেরকে হোটেলের উঠতে হয় সেই হোটেলগুলোও আছে এখানে আর অনেক মানুষ ব্যবসা করে যেমন অনেক ধরণের ব্যবসা আছে এখানে দোকান আছে জামা কাপড়ের ব্যবসা করে মানুষ তারপরে সবজি ব্যবসা চাল ব্যবসা বিভিন্ন ধরণের ব্যবসা করে এখানকার মানুষ তবে এখানকার মানুষ অনেক ধরণের চ্যালেঞ্জের মুখোমুখিও হয় যেমন তারা জঙ্গল এরিয়া যেহেতু তাই বিভিন্ন জায়গায় এখনও উন্নত হয় নি হ্যাঁ রাস্তঘাট এখনও উন্নত হয় নি তারা হয়তো যোগাযোগ ব্যবস্থার জন্য তারা উন্নত হতে পারছে না তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না চাষবাসও আছে যেমন চাষ শিল্পও আছে যেখানে চাষবাসও করে মানুষ এবং সেই যেমন কাজু বাগান আছে কাজুগুলো অনেকে বিক্রি করে সেগুলোর মাধ্যমেও অনেকে ব্যবসা বাণিজ্য করে আর তারা অনেক সুযোগ আছে যেমন এই কাজু বাগান তারপরে রাস্তাঘাট ভালোভাবে আস্তে আস্তে তৈরি হচ্ছে তার জন্য সুযোগগুলোও তৈরি হচ্ছে তাছাড়া এখানে অনেক পার্কগুলোও আছে হাতিবাড়ি আছে এখানে কোদোপাল এগ্রো টুরিজমও আছে যে পার্কে সবাই মিলে ঘুরতে যায় সেখানেও মানুষ অনেক ব্যবসা করে এবং এখানকার মানুষ জঙ্গল এরিয়া বলে এখানকার মানুষ অনেক পিছিয়ে আছে এবং উন্নত হতে এখনও অনেক দেরি আছে